আমার বাংলার সমস্ত শব্দই খুবই প্রিয় তার মধ্যে বাংলার শব্দ বলতে রেখা এই শব্দটা আমার সবথেকে বেশি প্রিয় কেননা এটার ইংরাজিটা হল রুল সে আবার কেমন কথা স্বয়ং নিবেদিতা বলেছিলেন যে বাংলায় এত সুন্দর শব্দ থাকতে তোমরা রুল কেন বলো উনি একজন বিদেশিনী হয়ে যদি বলেন যে রেখা শব্দটা এত সুন্দর তোমরা রুল কথার ব্যবহার করবে না তো আমি বাংলা নিজে বাংলাভাষী হয়ে আমি কেন বাংলা ভাষাতে রেখা বলব না রেখা শব্দটার মধ্যে যেন কত মিষ্টতা আর আমি বাংলাভিসি ভাষী হিসাবে নিজেকে গর্ববোধ করি তার কারণ হল বাংলার মতো এত মিষ্টি শব্দ এত মিষ্টি কথা মনে হয় অন্য কোনো ভাষাতেই নেই বাংলা আমার সব থেকে প্রিয় ভাষা আর বাংলা ভাষাতে কথা বলতে পেরে আমি নিজেকে প্রচন্ড গর্ববোধ করি আমি চাই সবাই যেন বাংলা ভাষা ব্যবহার করে বাংলা ভাষার মধ্যে কোনো রকম ইংরাজি যেন না নিয়ে আসে বাংলা আমাদের গর্ব বাংলাতে কথা বললে অন্য কোনো ভাষায় কথা বলার কোনো দরকার পড়ে না আর বাংলা ভাষা চিরাচরিত বাংলা ভাষার মতো এত সুন্দর ভাষা অন্য কোনো ভাষাতে নেই এত মিষ্টতা অন্য কোনো ভাষাতেই আমরা পাব না